আমার প্রিয় সিনেমা বাংলা হিন্দি কতকগুলো রয়েছে যেমন হচ্ছে বাংলার মধ্যে যেমন হচ্ছে মিঠুন চক্রবর্তীর অভিনয় করা সিনেমা যেমন হচ্ছে এম এল এ ফাটা কেষ্ট মিনিস্টার ফাটা কেষ্ট তো এই সিনেমাগুলো খুবই ভালো লাগে কারণ তখন যখন ছোটো ছিলাম তখন এই ধরনের সিনেমা বেরিয়ে ছিল তো এই ধরনের সিনেমায় যে সব ডায়লগ রয়েছে বা অভিনয় খুবই ভালো লাগে একটু হাসি বা একটু কমেডি এই ধরনের ভিডিও আর হিন্দি সিনেমা যেমন পুরোনো রয়েছে যেমন শোলে শোলের যে কিছু কিছু ডায়লগ রয়েছে যেগুলো খুবই ফেমাস তো এই ধরনের ডায়লগ খুবই এখনও শুনতে এখনও ভালো লাগে বা এখনও এই ধরনের ডায়লগ চলে যেগুলো শুনতে খুবই ভালো লাগে আর এখন নতুন যে সব ধরনের সিনেমা বেরোয় সেই ধরনের সিনেমা সমস্ত সিনেমাই প্রায়ই বেশিরভাগটাই ভালো লাগে দেখতে যে আমাদের এই ধরনের সিনেমা দেখা নিজেদেরকে একটু অন্য ধরনের পথে নিয়ে যায় যাতে আমাদের নিজেদেরকে একটু আনন্দ ফিল করায়